পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নৃত্য তার মূল হচ্ছে তার মুখোশ মুখোশ ছাড়া এই ছৌ নাচ কখনোই করা যাবে না ছৌ নাচের জন্য যেটা প্রধান সেটা হচ্ছে ওই সুন্দর মুখোশ নানান রকম দেব দেবীর মুখোশ মা দুর্গা গণেশ অসুর সবারই মুখোশ লাগবে এরকম মুখোশ যারা বানায় তারা থাকেন কোথায় তারা বেশিরভাগ তারা থাকেন পুরুলিয়ায় অন্যান্য যেসব জেলা আছে সেগুলি যেসব শিল্পগুলো আছে সেগুলোর থেকে কোথাও না কোথাও পুরুলিয়ার শিল্পটা একটু আলাদা একটু অন্য রকম সেটা বিদেশেও সম্মান পেয়েছে এই ছৌ শিল্পীদের যে মুখোশ তৈরি করেন তাদের একজন বিখ্যাত নাম হচ্ছে ধর্মেন্দ্র সূত্রধর তিনি দুহাজার আঠেরোতে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন এরপর আসি অন্যান্য যেসব চিত্র শিল্পকলায় যারা সত্যি তাদের শিল্পতে বিশেষভাবে কাজ করেছে কিন্তু সেভাবে নাম পায়নি তাদের মধ্যে একজন হচ্ছেন দিগ্বিজয় চট্টোপাধ্যায় কিন্তু দুঃখের বিষয় তিনি আজ আমাদের মধ্যে নেই এখন আছেন তাপস বসু মল্লিক ভীষণ বয়স্ক তিনি কিন্তু তার চিত্র দেখলে মন একবারে শান্তি পাবে তার ছেলে তার পুত্র ভাস্কর বসু মল্লিক তিনি এখনও তার বাবার কাজটা সত্যিই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এরকম অনেকেই আছে যারা তাদের কাজের মাধ্যমে পরিচিতিটা সত্যি তাদের প্রাপ্য কিন্তু কোথাও না কোথাও আমরা তাদেরকে সেই পরিচিতি দিতে পারি না আমাদের উচিত তাদেরকে সত্যি তুলে ধরা